পুরুলিয়া জেলার প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি বলতেই হয় তাহলে পুরুলিয়া জেলার বিশ্ববিদ্যালয় দিয়েই শুরু করি পুরুলিয়া জেলায় সিধু কানহো বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে যা কিন্তু পুরুলিয়া জেলার পুরো শিক্ষাগত দিকটায় তিনি দেখেন এছাড়া পুরুলিয়া জেলার মধ্যে অনেকগুলি স্নাতকের কলেজ রয়েছে যেমন পুরুলিয়ার নিস্তারিণী উমেন্স কলেজ ও জগতনাথ কিশোর কলেজ রঘুনাথপুর কলেজ ঝালদাতে কলেজ রয়েছে এছাড়া লালপুরে কলেজ রয়েছে রঘুনাথপুরে কলেজ রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কলেজ রয়েছে পুরুলিয়াকে ঘিরে এছাড়া স্কুলের কথা সরকারি স্কুল তো পুরুলিয়ার মধ্যে রয়েইছে অনেকগুলি ছেলে মেয়ের ভিন্ন ভিন্ন এবং ছেলেমেয়ে একসাথেও সেইসবও কিন্তু স্কুল রয়েছে পুরুলিয়ার মধ্যে পুরুলিয়াতে এছাড়াও আপনি যদি বলেন তাহলে পুরুলিয়াতে স্কুলের যদি বলেন যে বেসরকারি স্কুলগুলি রয়েছে তাতে যদি আপনি তাদের ফিজের কথা বলেন তা কিন্তু সাশ্রয়ী খুব একটা বেশি নয় তবে যদি ইংরেজি স্কুলগুলির কথা বলেন তাতে কিন্তু তাদের ফি কিন্তু অনেক বেশি এখানে আনন্দমার্গ স্কুল রয়েছে এছাড়া এছাড়া যে রামকৃষ্ণ মিশন তা কিন্তু পুরুলিয়াতে রয়েছে এছাড়া আর্টস কলেজ এটাও কিন্তু পুরুলিয়ারই একটি কলেজ এখানে বেশ ভালো পরিমাণে প্রশিক্ষণ দিয়ে শিশুদেরকে উন্নতমানের মানুষ তৈরি করার চেষ্টা করা হচ্ছে